আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের ঘোরাঘুরি অথবা বলতে পারেন ট্যুরিজমের জায়গা আছে যেমন ধরুন কলকাতা দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি তারপর হচ্ছে দীঘা মুর্শিদাবাদ আরও বিভিন্ন রকম জায়গা আছে এবং এই জায়গাগুলিতে আমরা বিভিন্ন রকম পরিবহণ কে নিজেদের সাহায্য হিসাবে নিয়ে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখতে পারি যেমন ধরুন আপনি কলকাতায় যদি ঘুরতে আসেন কলকাতায় প্রচুর রকমের জায়গা আছে ঘোরার কলকাতায় বিভিন্ন রকমের যানবাহনের পরিষেবা রয়েছে কলকাতায় আপনি বাস ট্যাক্সি অটো রিকশা যে কোনো মাধ্যমে আপনি ঘুরতে পারেন পুরো কলকাতা এবং এখন বিভিন্ন রকমের মোবাইল অ্যাপ হয়ে গিয়েছে যেই অ্যাপের দ্বারাও আপনি গাড়ি বুক করে আপনি বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে পারেন কিন্তু যদি আমি দার্জিলিংয়ের কথা বলি দার্জিলিংয়ে কিন্তু আপনার হিল স্টেশনের পর থেকে অর্থাৎ ট্রেনে করে দার্জিলিংয়ে পৌঁছানো ট্রেন বা প্লেন আপনি যেই মাধ্যমেই যান সেই হিসাবে দার্জিলিংয়ে পৌঁছানোর পরে আপনাকে কে শুধু মাত্রই চারচাকার অবলম্বন নিতে হবে কারণ দার্জিলিংয়ের ওই পাহাড়ি রাস্তায় আর অন্য কোনো গাড়ির সুবিধা পাওয়া যায় না একমাত্র আপনি চারচাকার সাহায্য নিয়ে আপনি পাহাড়ের রাস্তায় উঠতে পারেন চারচাকা অর্থাৎ যে টাটা সুমো গাড়িগুলো হয় সেইগুলো আর সেইখানে গিয়ে তার পরে আপনি টয় ট্রেনে করে পুরো দার্জিলিংটা ঘুরে দেখতে পারেন এছাড়াও আপনি মুর্শিদাবাদ যেতে পারেন মুর্শিদাবাদে বিভিন্ন রকমের যানবাহন পরিষেবা রয়েছে তবে ওইখানে যেটা বেশি সচল সেগুলি হচ্ছে অটো টোটো এবং রিকশা কিন্তু রিকশায় করে আপনি তো ওইভাবে ঘুরতে পারবেন না তো আপনি ওখানে অটো টোটো এর সাহায্য নিয়ে দার্জিলিং জায়গাটি ঘুরে দেখতে পারেন সরি দার্জিলিং না মুর্শিদাবাদ জায়গাটি ঘুরে দেখতে পারেন এরপর রয়েছে শান্তিনিকেতন আপনি শান্তিনিকেতনে যেতে পারেন ওখানেও আপনি ঠিক এইভাবেই গাড়ি বুক করে বা বিভিন্ন রকমের ওখানকার স্থানীয় বা যানবাহন অটো টোটো এর সাহায্য নিয়ে জায়গাটি ঘুরে দেখতে পারেন